হ্যাঁ এমন একটি সময় এসেছিল যখন আমাকে একজনের সাথে থাকতে হয়েছিল তো তার সাথে থাকা কঠিন থাকলেও আমি মানিয়ে নিয়েছিলাম এবং তো আমার তখন প্রায় কুড়ি বছর বয়স আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়েছি তো আমি একটা কোম্পানিতে কাজ পেয়েছিলাম সেখানে আমার সাথেই আর একজন থাকত এবং আমরা যে রুমে থাকতাম সেখানে যেহেতু সেই ছেলেটি একটু নেশা পানি করত তো আমার তাতে খুব অসুবিধাই হতো এবং আমার তার সঙ্গে থাকা অতটাও পসিবল হয়ে পড়ছিল না তো তার জন্য আমি আমার কোম্পানির যে সেক্রেটারি আছে তার সাথে কথা বলি এবং আমি আস্তে আস্তে তার কাছ থেকে দূরে সরে যাই এবং অন্য একটি রুমে পরবর্তীকালে শিফট হই এবং তার সঙ্গে কাজ করাও খুব কঠিন ছিল কারণ যেহেতু সে নেশা পানি করত তো বেশিরভাগ কাজ সব আমাকেই করতে হতো তো ওই জন্য আমি অন্য একটি ছেলের সাথে থাকা শুরু করি এবং আস্তে আস্তে তার কাছ থেকে সরে যাই এভাবেই আমি সেই কঠিন সময়ে নিজেকে সামলে রেখেছিলাম এবং পরিস্থিতিকে ঠিক করেছিলাম